আমি খুব অল্প বয়সে রান্না করা শুরু করেছিলাম এবং আমার রান্না প্রথমবারের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো হয়নি কারণ আমার মায়ের যখন শরীর খারাপ হয়েছিলো তখন আমি খুব ছোটো ছিলাম তখন আমি রান্না করেছিলাম তো সেই রান্না আমি মাকে জিজ্ঞাসা করে করেছিলাম রান্না কিন্তু সেই রান্নায় নুন কম হয়ে গিয়েছিল ঝাল বেশি হয়ে গিয়েছিল এরকম হয়েছিল কিন্তু সেবারের রান্নার অভিজ্ঞতাটা আমার খারাপই হয়েছিল কিন্তু তার পরের বারে আমি যখন আমি ভাবলাম যে আমি নিজে রান্না করব ফোন দেখে দিয়ে আমি ফোন দেখে যখন রান্নাটা করেছিলাম দ্বিতীয়বার তখন কিন্তু সে রান্নাটা ভালো হয়েছিল কেননা প্রথমবার আমি তো আগে কোনোদিন রান্না করিনি প্রথমবার রান্নাটা করেছিলাম তাই সেটা সেরকম ভালো করতে পারিনি কিন্তু তারপর দ্বিতীয়বারে যে রান্না করেছিলাম সেই রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিলো এবং খেয়ে সবাই প্রশংসাও করেছিল আমার কিন্তু প্রথমের রান্নাটা আমি যে করেছিলাম সেটা খেয়ে কিন্তু কেউ আমার নিন্দা করেনি কেননা আমি যেহেতু খুব অল্প বয়সে রান্না করেছিলাম তখন সবাই ওই রান্নাটা খেয়ে আমাকে সবাই ভালো বলেছিল যাতে আমি আরো সেটা মাথায় রেখে যে সবাই ভালো বলেছে দিয়ে আমি আরো ভালো করে রান্না করতে পারি সেই জন্যই সবাই কিন্তু ভালোই বলেছিল